পশ্চিমবঙ্গের প্রধান আর্ট গ্যালারি বা যাদুঘরগুলি কী কী যা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে ইঙ্গিত অবস্থান প্রদর্শনী দেখার সময় কঙ্কাল অলংকার সুন্দর মুঘল চিত্রকর্ম ভারতের রাজ্যেও পশ্চিমবঙ্গের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে অতীতে বিভিন্ন শাসকের রাজত্বের কারণে পশ্চিমবঙ্গের শিল্প কারুশিল্পে অনেক পরিবর্তন হয়েছে যা আর ঐতিহ্যবাহী হস্তশিল্প পোড়ামাটি চিত্রকলা এবং খোদাই নৃত্য এবং সঙ্গীতের আকারে একটি শৈল্পিক বৈচিত্র্য এনেছে পশ্চিমবঙ্গের আর্ট গ্যালারিতে সাধারণত বিভিন্ন ধরনের ছবি রাখা হয় এছাড়াও আগেকার যুগের মানুষদের কথা এই যাদুঘরগুলিতে দেখতে পাওয়া যায় আমরা আদিম মানুষের কোথায় এই যাদুঘরগুলিতে যেয়ে বুঝতে পারি অনেক অনেক ক্ষেত্রে যেগুলি আমাদের গ্রা হচ্ছে রাজ্য থেকে বা শহর থেকে হারিয়ে গিয়েছে এমন এমন জিনিস যেগুলি যাদুঘরে সংরক্ষণ করে রাখা হয় এই যাদুঘরে অনেক দূর থেকে আসেন এবং তারা এবং বিভিন্ন স্কুল থেকেও বেড়াতে যে নিয়ে যাওয়া হয় ওই যাদুঘরগুলিতে ওই যাদুঘরগুলিতে তারা যে সব জিনিসপত্রগুলি হারিয়ে গিয়েছে সে সব জিনিসপত্রগুলি ওখানে রাখা হয়েছে এতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে আগেকার বিষয়গুলি সম্বন্ধে সব কিছু জানতেও পারেন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান আর্ট গ্যালারিগুলোর দিকে বিশেষ করে নজর রাখা হয়েছে এবং কলকাতার যাদুঘরগুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেক বছর আমাদের স্কুল থেকে এই যাদুঘরে বা গ্যালারিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এর ফলে আমাদের মন অনেকটা আনন্দে ভরে থাকে পড়াশুনার পাশাপাশি সমস্ত কিছুই আমাদের দরকার এই জন্য বিভিন্ন স্কুল থেকে ওই যাদুঘরগুলিকে নিয়ে যাওয়া হয়